গীতশ্রী ট্র্যাভেলস আমি পূর্ব মেদিনীপুরের থেকে বলছি আমি কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম আপনারা বললেন যে এই ক্যাবটি ঠিক দশটার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু দশটা বেজে পেরিয়ে গেল প্রায় বারোটা বাজতে যাচ্ছে এখনও পর্যন্ত কোনওরকম কোনও ক্যাব আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়নি তাহলে এই কেন এলো না এই বিষয়ে জানতেই আমি আবার ফোন করেছি আপনাদেরকে তাহলে ক্যাবটা কখন আসবে বা কত দেরি হবে তা নাহলে তো আমার খুব অসুবিধা হয়ে যাবে আর আপনারা এমন করছেন কেন এই রকমভাবে আপনাদের কোনও ক্যাব বুক নেওয়া বা কোনও কিছুই করা উচিত নয় কেননা আপনারা যদি ঠিক টাইমে সময়মত না ক্যাব পাঠাতেই পারেন তাহলে আপনাদের তো সেটা বুকিং করা উচিতই একদমই নয় এই সমস্ত ক্যাব বুকিং করার পর মানুষকে যদি ঠিকঠাক মতো না সার্ভিস দিতে পারেন তাহলে মানুষের ভরসা আপনাদের উপর থেকে চলে যাবে এই ভরসা চলে গেলে আপনি কি আর ভরসাটা ফিরে পাবেন বা আমিই কি আর যদি এই ঠিক টাইমে না আসে আমি আর কি দ্বিতীয়বার আপনার ওখানে কোনও ক্যাব বুক করবো আমি তো তখন অন্য জায়গায় আবার ক্যাব বুক করবো এরকম করা এতো দেরি হলে মানুষ আমি ঠিক মতো কাজে পৌঁছোবো কী করে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আপনারা নিজেরা মিটিয়ে নিতে পারেন না এইভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলেন তাহলে ক্যাব বুক করার আগে থেকে মানে কী আমি তো যেখানে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে আমি সেখান থেকেই নিয়ে বেরিয়ে যেতে পারবো তাহলে তো আপনাদের ভরসা করবো না এই রকম করা আপনাদের উচিত হয়নি আপনি যত শীঘ্র সম্ভব আমার এখানে ক্যাবটি পাঠান